আমি যখন ক্লাস সেভেনে পড়ি তখন আমার খুব ডিমের ঝোল রান্না করার ইচ্ছা হয়েছে তো আমি ডিমের ঝোল প্রথম রান্না যখন করি হ্যাঁ দারুণ অভিজ্ঞতা নিজের মতন করে করেছি পেঁয়াজ আদা রসুন দিয়ে যেরম মাকে দেখেছি করেছি করে টরে দিয়েছি সবাই খুব খুশি সবাই দারুণ আনন্দে খেয়েছে সবাই চেটে চেটে খেয়েছে দাদারা মা বাবা সবাই দেখলাম খুব চেটে চুটে খেয়েছে আমি ভাবলাম যে সবাই খাক তারপরে আমি খাবো তারপরে যখন আমি খেতে বসেছি তখন দেখলাম যে আমি নুনই দিইনি এইটা আমার সাংঘাতিক অভিজ্ঞতা আর সারাজীবন মনে থাকবে কিন্তু আমার সবচেয়ের ভালো লেগেছিলো আমাকে উৎসাহ দেওয়ার জন্য নুনটা যে আমি দিইনি সেইটা কিন্তু কেউ বলেনি সবাই দারুণভাবে খেয়েছিল